আমি আপনাদের এজেন্সি থেকে আজকের জন্য একটি ক্যাব বুকিং করেছিলাম ক্যাবটি এখনও আমার স্থানে এসে পৌঁছায়নি আমি ক্যাবটি আগে থেকে যেহেতু বুকিং করেছিলাম যথাসময়ে আসা উচিত ছিল আমি আপনাকে কল করে জানতে চাইছি যে এত দেরি হচ্ছে কেন ক্যাবটি আমার স্থানে এসে পৌঁছতে আমি প্রায় তিরিশ মিনিটের ওপরে অপেক্ষা করছি ক্যাবটির জন্য ক্যাবটি এখনও এসে পৌঁছায়নি যত শীঘ্র সম্ভব আমার যথা ঠিকানায় এসে ক্যাবটি পৌঁছে দিন